আমি বর্ধমানের শুভ তাঁতঘরের থেকে পনেরো দিন আগে একটি শাড়ি কিনেছিলাম যে শাড়িটি খুব মোলায়ম এবং সুতির যেটি পরে খুব আরাম এবং যা দাম নিয়েছে শাড়িটির সেটা দাম হিসাবেও সঠিক এবং শাড়িটি খুবই ভালো আমি আরও এরকম শাড়ি পেলে আরও কিনতাম এবং আমার বন্ধু বান্ধবদেরকেও বলতাম যে যেন এই শাড়িটি কেনে